তুমি কীরকম ড্রাইভার আমি তোমাকে একটা সময় দিলাম যে এই সময়ের মধ্যে আমার কাছে আসবে তোমাকে আমি ওই জন্য আগাম টাকা দিয়ে দিলাম এই তো আমি তো এরপরে গেলে আমি আর ওই ট্রেনটা ধরতে পারবো না এরপরে তুমি কী তোমার সঙ্গে আমার কীরকম ব্যবহার করা উচিত তুমি আমার সেই টাকা সহ আমার ওই ট্রেন যে টিকিট কাটা আছে সেই টাকাও তুমি আমাকে ফেরত দাও